পুরুলিয়া জেলায় যে স্থানীয় শিল্প বা ব্যবসা থেকে বেশির ভাগ অর্থ আসে সেগুলি হল ছৌ শিল্প কৃষিকাজ এবং পর্যটন কেন্দ্র যেমন পর্যটন কেন্দ্রগুলি আগে যে সমস্যার সম্মুখীন হতো সেগুলি হল বাইরের পর্যটকরা বেড়াতে আসলে তাদের থাকার জায়গা খুব একটা ভালো পাওয়া যেত না পুরুলিয়া জেলার যেমন অযোধ্যা পাহাড় একটি দর্শনীয় স্থান আগে সেই পাহাড়ে ওঠার জন্য উপযুক্ত সড়কপথ ছিল না এখন দর্শনার্থীদের সুবিধার জন্য সড়ক পথগুলিকে বিকশিত করা হয়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায় জায়গায় রেস্তোরাঁ এবং থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে কৃষিকাজের ক্ষেত্রে পূর্বে জলনিকাশি ও জলসেচ ব্যবস্থা ততটা উন্নত ছিল না এছাড়াও এখানকার খরা প্রবণ অনুর্বর মাটিতে সেভাবে কৃষিকাজ সম্পাদিত হতো না কিন্তু সময়ের সাথে সাথে উন্নত প্রযুক্তির ব্যবস্থার ফলে রাসায়নিক সার ও উচ্চফলনশীল বীজ ব্যবহারের ফলে পুরুলিয়া জেলার কৃষি ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে এই শিল্পগুলি থেকে পুরুলিয়া জেলার অর্থনৈতিক দিকটিও বিকশিত হয়েছে